বর্তমানে গ্রীষ্মকালে প্রায় সব ধরণের গাছের বেঁচে থাকা খুব কঠিন হয়ে থাকে আমাদের পরিবেশে আম জাম কাঁঠাল নিম ইত্যাদি গাছে জল খুব মাটির তলাতে থাকার জন্য গাছগুলো প্রায় শুকিয়ে যায় এই জন্য আমাদের গ্রীষ্মকালে গাছের নিচে জল দিতে হয় তাছাড়া আমাদের শীতকালে যেসব গাছগুলো জন্মায় তাদেরকে একটা বিশেষ যত্ন না দিলেও তারা খুব ভালোভাবে বেড়ে ওঠে